পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক স্থান যদি বলতে চাই ঐতিহাসিক স্থান বলতেই বোঝায় ইতিহাসের সে স্মৃতি বিজড়িত যে কোন স্থান সেক্ষেত্রে হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমাদের সেই সময়ের তৈরি করে যাওয়া বেশ কিছু স্কটিশ মিশনারিদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রয়েছে সেইগুলোতেও তো ইতিহাস জড়িয়ে রয়েছে আমরা সেগুলিকেও একটু অন্যভাবে যদি দেখি সেগুলিও আমরা এক একটা ঐতিহাসিক স্থান হিসেবে ধরতে পারি এছাড়াও একেবারেই সরাসরি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কলকাতা শহর বিশেষ করে কলকাতা শহরকে পুরোটাই কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক স্থান কলকাতা শহরের বুকে আমাদের যে আজকে যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যায় ভারতীয় যাদুঘর তথা ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়া যায় আজকে নেতাজী সুভাষচন্দ্র বসুর যে বাড়ি যেটা আমরা নেতাজী ভবন নামে চিনি সেই নেতাজী ভবনে যদি যাই সেগুলিও তো এক একটা ঐতিহাসিক স্থান হিসেবেই আমরা ধরতে পারি সমস্তকিছুর মধ্যেই তো ভারতের ইতিহাস জড়িয়ে রয়েছে